হ্যাঁ আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিলো যে বাড়ির মধ্যে একটা বাগান হলেই হবে তাতে ছোটো হতে পারে কিংবা বড়োও হতে পারে আর বাগানের মধ্যে বিশেষ করে থাকবে ফলমূলের গাছ যেখানে আম জাম কাঁঠাল লেবু তো থাকছে তার পাশাপাশি আমার থাকছে পেঁপে বেদানা কামরাঙা এইগুলো থাকছে কারণ বাড়িতে যে ছেলেপুলেরা থাকে ছেলেপুলেদের জন্য প্রত্যেকটা ফল প্রত্যেকটা সিজেনে খেতে পারে আর এই গাছের ফলন ধরানোর ব্যাপারে আমি খুব অ্যাক্টিভ কারণ আমি যে দোকান থেকে বীজ সংগ্রহ করি সেই দোকানদার আমাকে মানে এই ব্যাপারে খুব সচেতন করে দেয় যে আপনি এই টাইমে এই করুন এই টাইমে মুকুল আসবে এইটা স্প্রে করুণ এই সারটা দিন আপনার আম দেখবেন আগের যে সাইজেরটা আসছিলো বড়ো ছোটো ব্যাপারটাই এইবারে সাইজ কিন্তু ওর থেকে ফলন বাড়বে আপনার যে শখাতে দুটো আম ধরছিলো এবারে সেই শখাতে পাঁচটা করে আম ধরবে আপনার ক্যাঠাল কাঁঠাল যে পোকা আসছিলো একটাও কাঁঠাল এঁচোড় দাঁড়াতে দিচ্ছিলো না তা আপনি তো কাঁঠাল অলরেডি খেতে পাচ্ছিলেন না তালে আপনি এই ওষুধগুলো ব্যবহার করার ফলে আপনার কি হবে আপনি কাঁঠাল পর্যন্ত খেতে পারবেন সেই ট্রিটমেন্টগুলো আমাকে ভালোভাবে তিনি শিখিয়েছেন আর এগুলো আমি পুরোটাই শিখেছি আমার লোকাল যে সবজির সবজির মার্কেটে যে সবজি বিক্রেতার পাশে যে সবজি বীজ গাছ বিক্রি করে তার কাছ থেকে আমি এর শিক্ষা পেয়েছি